জালালউদ্দিন মহম্মদ আকবর মুঘল সম্রাজ্যের তৃতীয় সম্রাট যিনি পনেরোশো ছাপ্পান্ন থেকে উনিশশো পাঁচ খৃস্টাব্দ অবধি রাজত্ব করেন পৃথিবীর ইতিহাসে ইনি মহান শাসকদের অন্যতম হিসেবে মহামতি আকবর নামেও পরিচিত পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর পনেরোশো ছাপান্ন সালে মাত্র তেরো বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন বৈরাম খানের তত্ত্বাবধানে তিনি সমগ্র দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্য বিস্তার করতে থাকেন পনেরোশো ষাট সালে বৈরাম খাঁকে সরিয়ে আকবার নিজে সকল ক্ষমতা দখল করেন কিন্তু আকবর ভারতবর্ষ ও আফগানিস্তানে তার সাম্রাজ্য বিস্তার চালিয়ে যান ষোলোশো পাঁচ সালে তার মৃত্যুর আগে পর্যন্ত প্রায় সমস্ত উত্তর ভারত তার সাম্রাজ্যের অধীনে চলে আসে আকবরের মৃত্যুর পর তার পুত্র সম্রাট জাহাঙ্গীর ভারতবর্ষের শাসনভার গ্রহণ করে ও সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করতে থাকে রাজ্য শাসনের জন্য আকবর আমলাতন্ত্র চালু করেন এবং প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন দান করেন আকবরের আমলাতন্ত্র বিশ্বের সব থেকে ফলপ্রসূ আমলাতন্ত্রের মধ্যে অন্যতম তিনি প্রত্যেক অঞ্চলে সামরিক শাসন নিয়োগ দেন প্রত্যেক শাসন স্বশাসিত প্রদেশে সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন সম্রাট আকবর শাসিত সাম্রাজ্যের ক্ষমতার অপব্যবহারের শাস্তি ছিল একমাত্র মৃত্যুদন্ড রাজপুতদের সাথে সম্পর্ক আকবর বুঝতে পেরেছিলেন যে রাজপুতরা শত্রু হিসাবে প্রবল কিন্তু মিত্র হিসাবে নির্ভরযোগ্য আকবরের শাসনকালে তিনি রাজপুতদের সাথে সন্ধি করার প্রয়াস করেছিলেন কিন্তু যুদ্ধের দ্বারা এবং অনেকটাই বিবাহ সূত্রের দ্বারা তিনি এই প্রয়াসে সফল হয়েছিলেন